আমি আজকে আপনাদের ফুড ডেলিভারি অ্যাপ থেকে একটি রুটি ও দুটি নান অর্ডার করেছিলাম কিন্তু আমার মনের পরিবর্তনের কারণে এবং আমার এক বন্ধু বাড়িতে আমার বাড়িতে এসে যাওয়ার কারণে আমি আমার ওই অর্ডারটি ক্যানসেল করে নতুন একটি অর্ডার দিতে চাই আমাকে নতুন অর্ডারের মধ্যে তিনটি রুটি পাঁচটি নান দিতে হবে আমি চাই আমি আগের অর্ডারটি ক্যানসেল করে এই নতুন অর্ডারটি আমাকে পাঠান